হ্যাঁ মাছ ধরার কিছু ভ্রমণের আমার হয়তো কিছু পুরোনো দিনের কিছু কথা আমি সেখানে মাছ ধরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে বন্ধুরা আমি সবাই মিলে সব কিছু আগের থেকেই মাছ ধরার জন্য যেসব মাছের টোপ হিসাবে ব্যবহার করে থাকি আমরা কিছু খাবার যেমন যেমন আমরা গ্রামীণ মানুষ যে ভাত ভাতের পুরোনো যে পচা ভাত বা পচা পাউরুটি বা মেথিভাজা যেমন গোবরেরও আমরা ব্যবহার করেই থেকেছি গরুর যে গোবর হয় সেই গোবরেরও আবার ব্যবহার করে থেকেছি সেই সময় মাছ ধরার সময় বন্ধুরা মিলে একসাথে মাছ ধরার যে কোনো সময় মাছ যদি নাও পেতে থাকি এক অপরকে বলা কোনো চিন্তা নেই মাছ পাবোই ভাই মনের মধ্যে একটা জোশ আর সেই বন্ধুদের সাথে মজা করতে করতে কথা বলতে বলতে সেই সময় মাছ আমরা পাবোই রাতে আমরা মাছ আমরা খাবোই তার মধ্যে অনেক সময় আমরা কিছু খাবারের কিছু আমার ব্যবহার যেগুলো করে থাকি যেগুলো মাছ ধরার জন্য যেসব আমরা দিয়ে থাকি জলে যাতে মাছ সেই সময় সেই খাবারগুলো খেতে এসে আমাদের ছিপে ধরা পরে বা জালে ধরা পরে মাছ আমরা ধরেই থাকি মাছ ধরা খুব ভালো লাগে বন্ধুরা মিলে সবাই ফিশিংয়ে যায় খুব ভালো লেগে থাকে আমাদের সেই ফিশিং